ট্রেডমিল আর এমনি তার কোনো মাঠ বলো সেই জায়গায় দৌড়ানোর মধ্যে অনেক পার্থক্য আছে যে সমস্ত মানুষের এইরকম ফাঁকা মাঠ নেই সেই রকম কোনো সুযোগ নেই ফাঁকা মাঠের মতো যে যেখানে সে প্রতিনিয়ত একটু করে দৌড়াতে পারবে তাদের জন্য সেই সব মানুষগুলোর জন্যই ট্রেডমিল ঠিক আছে কিন্তু যে সমস্ত মানুষের এই রকম সুযোগ আছে আমি মনে করি ট্রেডমিলে দৌড়ানোর থেকে মাঠে দৌড়ানোর উপকারিতাটা একটু বেশিই হয় কারণ ওটা কোনো একটা ইলেকট্রিক যন্ত্র সাহায্যে আমাদেরকে দৌড়াতে হয় এটা হলো নিজের শক্তিতে নিজের গতিকে নিজেই কন্ট্রোল করে আমাদেরকে দৌড়াতে হয় যেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং ট্রেডমিল মানুষ তারাই দৌড়ায় বিভিন্ন শহরা অঞ্চলের মানুষ শহরের মানুষরা যাদেরকে কোনো রকম একটা নির্দিষ্ট দৌড়ানোর জায়গা নেই এবং তাদের একটা নির্দিষ্ট সময় নেই তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে এগুলো তাদের নিয়মিত সময় হয় না তাই তারা যখন যেটা যেভাবে যখনই সময় পায় একটু আদু তখন নিজের শরীরকে চর্চা করে এবং নিজের ফি নিজেকে ফিট রাখার জন্যে ওই ট্রেডমিলটা ব্যবহার করে যেটা আমাদের গ্রামে গ্রাম প্রান্তের মানুষদের কোনো প্রয়োজন হয় না কারণ গ্রাম প্রান্তের মানুষের প্রচুর খোলামেলা জায়গা থাকে বিভিন্ন জায়গায় ছোটার মতো একটা প্লেস থাকে এবং একটা মুক্ত বাতাসের মধ্যে দৌড়ানো আর একটা চারদওয়ালের মধ্যে দৌড়ানোর একটা অনেক রকম পার্থক্য অনেক পার্থক্য আছে যেটা আমাদের মনকে একটা মুক্তবাসতের মধ্যে দৌড়ালে আমাদের মন খুবই ভালো হয় এবং মনকে খুব অনুপ্রাণিত হয় কিন্তু যেটা ট্রেডমিলের মাধ্যমে হয় না সেটা চার দেওয়ালের মধ্যে সমস্ত কিছুটা একটা ইলেকট্রিকের মাধ্যমেই চলে যেটা তুমি শ্বাস টা নেবে যে চার দেিওয়ালের মধ্যে সেখানেও কোনো মুক্ত ভাতাস পাওয়া যায় না যার কারণে সেই ট্রেডমিলেের দৌড়ানোর মতো যে উপকারিতা আর এমনি কোনো ফাঁকা জায়গায় একটা প্রকৃতির আবহাওয়া হাওয়ার মধ্যে যে দৌড়ানো তার উপকারিতাটা অনেক বেশি যেটা আমাদের শরীর মন দুটোকেই ভালো রাখে